হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ বলুন না আমি তো সিনেমা করি না তো আমার সিনেমার ড্রেস লাগবে না তো আপনাদের কুর্তিগুলো কত থেকে স্টার্টিং আছে এবার ধরুন ওয়ান নাইন্টি নাইনেরগুলো তো আর ইউজ করার মতো হয় না না আচ্ছা আচ্ছা আর নতুন বলুন এবারে ধরুন আপনি কিছু যদি ক্যাটালগ থাকে তাহলে সেটা সেটা পাঠান আচ্ছা ঠিক আছে আপনি আগে হোয়াটসঅ্যাপে পাঠান আমি দেখি তারপর আমি জানাচ্ছি না না কী কী ভ্যারাইটি আছে মেয়েদের সেরকম দেখান না দেখি ঠিক আছে